না আমি কখনও বাংলা ভাষায় কথা বলতে বা লিকতে কোনো অসুবিধার সম্মুখীন হই নি আমি যেহেতু বাঙালি এবং আমার মাতৃভাষা যেহেতু বাংলা সেই হিসাবে আমি বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা ভাষা খুবই ভালোভাবে লিখতে পারি এবং এতে আমি খুবই গর্ব বোধ করি যে আমি একজন বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলতে পারি বাংলা খুবই ভালোভাবে লিখতে পারি তো সে কারণে আমার বাংলা ভাষায় কথা বলতে বা বাংলা ভাষা লিখতে কখনই কোনো অসুবিধা হয় নি